গ্রামাঞ্চলের কৃষকরা অনেকই সমস্যার সম্মুখীন হচ্ছেন সবথেকে বড় সমস্যা হলো আর্থিক সমস্যা কারণ এখন জিনিসপত্রের দাম যে পরিমাণে বেড়ে চলেছে চাষিদের চাষ করতে খুবই অসুবিধা হচ্ছে কিন্তু তার মাঝেও রাজ্য সরকার চাষিদের কিছু পরিমাণে আর্থিক সাহায্য করায় চাষিরা একটু হলেও উপকৃত হচ্ছেন কিন্তু তার মাঝেও খারাপ আও আবহাওয়ার কারণে চাষিদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে জল

জল ঝড়ের ফলে চাষিদের অনেক ফসল নষ্ট হচ্ছে এবং জল না হওয়ার কারণেও ফসল মরে যাচ্ছে এখানে চাষিদের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে কিন্তু এর মাঝেও একটি ভালো জিনিস হলো প্রযুক্তিগত সহায়তার কারণে মানুষ এখন মেশিনের সাহায্যে ধান কাটা ঝাড়া অনেক কিছু কাজ খুব সহজেই করে ফেলতে পারছেন কিন্তু এর থেকে ক্ষুদ্র চাষিরা অনেক শিক্ষা পাচ্ছেন এবং তাদের বড় বড় চাষিদের দেখে প্রভাবিত হয়ে চাষাবাদটাকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাচ্ছে এবং এর থেকে তারা নিজেরাও অনেক উপকৃত হচ্ছে এবং চাষবাসটাকে আরও উঁচু স্তরে নিয়ে যাচ্ছে